হ্যালো হ্যাঁ মিতাদি বলছি আপনি কে বলছেন হুম বলুন হ্যাঁ আমার গোঁসাইবাজারে একটা দর্জি দর্জি দোকান আছে হ্যাঁ ছেঁড়া কাটাও সেলাই করি নতুনও সেলাই করি ফলস পাড়ও বসিয়ে দিই হ্যাঁ আপনার কী দরকার হুম আপনি কি পাড় আলাদা কিনেছেন না আমি দেব হ্যাঁ আপনি কাপড় নিয়ে আসুন আমি ম্যাচ করে ফলস পাড় ম্যাচ করে বসিয়ে দেব দেখুন আমি ফলস পাড় দিয়ে সেলাই করে দেব দু পাশ সেলাই করে দেব ফলস পাড় বসিয়ে দেব নব্বই টাকা নেব আচ্ছা আর কি আপনার কোনো কিছু আছে না শুধু ফলস পাড়ই বসাবেন আচ্ছা আপনি তাহলে আজকে বিকেল বিকেলবেলায় আসুন হুম নিয়ে আসুন আমি দেখে সকালবেলায় আপনার আটটা থেকে ওই সাড়ে বারোটা পর্যন্ত খুলে রাখি আর বিকেলবেলায় চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ঠিক আছে আপনি আসুন তাহলে আমি দেখি কীরকম কী জামা প্যান্টগুলো কতটা কী বোতাম লাগাতে হবে না এমনি গোটাটা সেলাই করে দেব বলুন

হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে আসুন আমি দেখে তখন করে দেব হ্যাঁ হুম আর যদি কোনও কিছু আপনি নতুন ছিট কিনে বানাতে চান কুর্তি বলুন ব্লাউজ বলুন সেগুলোও আমি করি হুম অবশ্যই হুম আপনি দেখবেন অন্যান্য দোকানের থেকে আমার দোকানের রেট কম আর আপনার পছন্দ মতো সেলাইও হবে সেটা আপনি দেখে নেবেন সেলাইয়ের পর ঠিক আছে তাহলে আপনি আসুন হ্যাঁ হুম হুম